হ্যাঁ দাদা বলুন দাদা মাছ এই মুহূর্তে মাল বাজারে সেইভাবে পাওয়া যাচ্ছে না আর আপ মানে আমরা যা পাচ্ছি হাতে তা আমাদের খরচপাতি ধরে মুটে ফুটে ধরে সমস্ত ধরে আমাদেরই খরচ যা পড়ে যাচ্ছে তার ওপর যদি আমাদের আমরা কিছু না চাপাই আমরা কিছু করতে পারবো না হ্যাঁ সে তো বুঝতে পারছি হ্যাঁ ইলিশের তো কাস্টমার অবশ্যই থাকে রেট গত সপ্তাহে আপনার ইলিশের রেটটা কী পড়েছিল একটু বলুন তো একবার আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ এ সপ্তাহে এ সপ্তাহে মাছ ঢুকবে কালকেই মাছ ঢুকে যাচ্ছে এবং এ সপ্তাহে আপনার ইলিশের রেট মোটামুটি ওইরকম সাড়ে পাঁচশো ছশোর মধ্যে চলে আসবে বড় ইলিশটা আচ্ছা হুম ভেটকি ভেটকি আপনার মোটামুটি বড় ভেটকিটা যাচ্ছে হ্যাঁ সাড়ে চারশো পাঁচশোর মধ্যে আসবে কিন্তু সেটা সাইজে ছোট ওজনেও কম ওটা আপনার বড়টা নিতে গেলে আপনার ওটা আপনার আসবে ওরকম সাড়ে ছশো সাতশো এরকম আসবে বড়টা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক হ্যাঁ আমি চেষ্টা করছি যে যাতে আরও কমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে